হ্যাঁ আমি এমন একটি বই পড়েছি যা আমি প্রথমে ভাবিনি যে বইটিকে পছন্দ করবো কিন্তু শেষ পর্যন্ত পছন্দ করেছি সেই বইটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস বইটিতে আমার মন পরিবর্তন করেছে যে হিন্দু ও মুসলমানের মধ্যে যে বাড়ি যাওয়া ও জল খাওয়া যে হিংসা লুকিয়েছিলো তা পরক্ষণেই দেখা যায় হিন্দুর ছেলে মুসলিমের ঘরে বড়ো হয় তা আমার মনকে পরিবর্তন করেছে